আমি আমার কার্টে যে সমস্ত জিনিস কেনাকাটা করেছি সেখান থেকে জিন্স কুর্তি টপ আর শাড়ি জুতো এগুলি আমি আমার কার্ট থেকে সরিয়ে দিতে চাই